আমার জন্মদিন সাতই অক্টোবর দু হাজার বাইশে আমার জন্মদিনটা অনেক ভালো কেটেছে সেই দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করে মায়ের সাথে পুজো দিতে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে এসে লুচি তরকারি মিষ্টি খেলাম জলখাবার হিসেবে খেয়ে একটু পড়তে বসলাম একটু পড়াশুনা করলাম এক ঘন্টা মতোন তারপর এগারোটার সময় পড়ে উঠলাম তারপর সাড়ে এগারোটা নাগাদ দাদা দিদি ভাই বোনেরা সবাই এসে আমাদের বাড়িতে পৌছালো সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক গল্প করলাম দুপুরে মা অনেক ধরনের রান্না করেছিলো যেমন মাছ মাংস আলু ভাজা আরও বিভিন্ন ধরনের তরকারি সেইগুলো আমরা সবাই মিলে খেলাম তারপর আমার দাদা দিদিদের আনা উপহারগুলো খুলে খুলে দেখছিলাম আমার ওইগুলো অনেক পছন্দও হয়েছিলো সব উপহারগুলো খুলে খুলে দেখার পর আমরা সব ভাই বোনেরা মিলে সিনেমা দেখছিলাম সিনেমা শেষ হতে হতে বিকেল হয়ে গেলো তারপর একে একে মাসি পিসি জেঠুরা সবাই আসা শুরু করলো সবার সঙ্গে গল্প করতে করতেই সন্ধে হয়ে গেলো আমার জন্মদিন উপলক্ষে সেই দিন আমার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিলো সেই জন্য আমরা সবাই মিলে বাড়ি সাজালাম তারপর আমি নতুন জামা পরে তৈরি হয়ে নিলাম এই জামাটা আমার মা আমাকে আমার জন্মদিন উপলক্ষে উপহার দিয়েছিলো যেন আমি আমার জন্মদিনের রাতে এই জামাটা পরি জামা পরার পরে আমি সাজলাম চুল বাঁধলাম সব করে বেরিয়েছি যখন ঘর থেকে তখন দেখছি সব বন্ধু বান্ধবীরা সবাই আমার বাড়িতে চলে এসেছে এরপর শুরু হয় কেক কাটার পর্ব কেক কাটার পর্ব যেই শেষ হলো সেই আমার মা বাবা আমাকে একটি সোনার কানের উপহার হিসেবে দিলো আমার খুবই পছন্দ হয়েছিলো সোনার কানেরটি আর অনেক সুন্দরও ছিলো কানেরটি তারপর একে একে সব বন্ধু বান্ধবীরা এসে আমাকে অনেক ধরনের উপহার দিচ্ছিলো তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব এই দিন রাতে খাবারের মেনুতে ছিলো লুচি আলুর দম মিক্স ভেজ পানির পোলাও মাংস মিষ্টি পায়েস আর সবার শেষে ছিলো আইসক্রিম খাবার খেয়ে উঠে আমরা অনেক গল্প করছিলাম তারপর আমার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলো তারপর রাত্রেবেলাই আমি আমার ভাই বোনদের সাথে বসে সব উপহারগুলো খুলে খুলে দেখছিলাম সবগুলোই খুব সুন্দর ছিলো এই সব হয়ে যাওয়ার পর রাত্রে ঘুমিয়ে পড়লাম এইভাবেই আমার দিনটি চির স্মরণীয় হয়ে রইলো